কীভাবে বাংলা ভাষার ব্যবহার সময়ের সাথে পরিবর্তিত হয়েছে বিশেষ করে অন্যান্য ভাষা ও সংস্কৃতির প্রভাবে যত সভ্যতার পরিবর্তন হচ্ছে মানুষ উন্নত জীবন ধারার পথে এগিয়ে চলছে ঠিক তেমনি সেভাবে বাংলা ভাঁষার ব্যবহার ধীরে ধীরে মানুষের দৈনন্দিন জীবনে সমস্ত কাজ করার জন্য ব্যবহৃত হচ্ছে না বিভিন্ন অফিস আদালত বা বাইরে কোথাও কোনো জবের জন্য যেতে হলে তাকে দ্বিতীয় ভাঁষা ইংলিশ এর চাহিদা বিশেষ করে প্রয়োজন হচ্ছে তাই ধীরে ধীরে এই বাংলা ভাষা পরিবর্তিত হয়েছে এছাড়াও উন্নত শিক্ষায় শিক্ষিত হতে গেলে যে ধরনের বই লেখা হয়েছে সেগুলো সমস্ত বাংলা ভাষায় না হওয়ায় সময়ের সাথে সাথে বাংলার পরিবর্তন হয়েছে বাংলা ভাঁষার পরিবর্তে সংস্কৃতি ও ইংরেজি এই ধরনের ভাষাকে মানুষ অনেক বেশি অগ্রাধিকার দিচ্ছে